নতুন রেসিপি সম্পর্কে জানতে আমি রান্নার অনুষ্ঠান অনুসরণ করতে আমি সাহায্য নিই জি বাংলার সিরিয়াল রান্নাঘর থেকে এছাড়াও টিভি শো বিভিন্ন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আমি রান্নার রেসিপি জানতে পারি কারণ একঘেয়েমি খাওয়ার খেয়ে খেয়ে আমাদের শরীরে চড়া পরে গেছে তাই আমরা চাই প্রতিনিয়ত নতুন নতুন কিছু খাবার বানিয়ে মুখের স্বাদ আনার জন্য তাই বিভিন্ন ইউটিউব এবং টিভির চ্যানেল থেকে কিছু কিছু রান্নার রেসিপি অনুসরণ করে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন কিছু খাবার বানিয়ে খাওয়ার জন্য এবং সবাইকে পরিবেশন করে খাইয়ে আনন্দ উপভোগ করার জন্য চেষ্টা করি